ভারতে চাকরির বাজার এখন নেই বললেই চলে সেজন্য আমাদের এখানের ছেলেরা বা মেয়েরা এখন কী করে সেটাকে চ্যালেঞ্জ হিসেবে মনে করে তারা কী করছে এখন ব্যবসা বাণিজ্যর দিকে সুযোগ দিচ্ছে আমাদের ভারতে চাকরি বাকরি এখন নেই বললেই চলে ছেলেরা বেকার হয়ে ঘুরছে আজকাল পথে ঘাটে রাস্তাতে যেভাবে ছেলেদেরকে দেখতে পাওয়া যাচ্ছে তারা আজকে বেকারভাবে ঘুরছে তাই যদি ভারতে একটু চাকরি টাকরি থাকত তাহলে আজকে ছেলেরা এভাবে রাস্তাতে ঘুরে বেড়াত না তাহলে তারা একটা চাকরির মধ্যে তারা থাকত তারা কী নিজেকে বাঁচার সুযোগ মনে করত নিজেকে চেনার একটা সুযোগ মনে করত তারা চাকরি টাকরি করে তারা একটা নিজে মাথা উঁচু করে দাঁড়াত তারা ফ্যামিলিকে একটু সাপোর্ট দিতে পারত আজ ফ্যামিলিতে ছেলেগুলোর মুখ দেখেই তারা কিন্তু বেঁচে আছে আজ আমার ছেলেটা চাকরি পাবে চাকরি পেয়ে এক দিন বড় হবে মানুষের মতো মানুষ করল বাবা মারা আজ ছোটো থেকে সেই ছেলে যদি আজকে চাকরি টাকরি না পায় তাহলে তাদের মনের অবস্থাটা মা বাবার মনোবলটা একদম ভেঙে যায় মা বাবার মনোবলটা কোথায় যেয়ে ঠেকে তাই ভারতে যদি চাকরি টাকরি কিছু থাকত তাহলে আজকে ছেলেদেরকে সেভাবে বেকার অবস্থায় তাদেরকে ঘুরে বেড়ানো হতো না তাদেরকে আজকে ব্যবসার দিকেও যেতে হতো না তাই তারা চাকরিটাকে চ্যালেঞ্জ হিসেবে মনে করছে ছেলেরা যদি আজকে চাকরি পেত তাহলে আজকে সেটাকে চ্যালেঞ্জ হিসেবে মনে করত না তাহলে তারা চাকরি টাকরি করে তারা স্বাচ্ছন্দ্যে থাকত ফ্যামিলিকে নিয়ে তারা খুশিতে থাকত